হ্যাঁ বাবা কেমন আছো আর আমিও ভালো আছি সবাই কেমন আছে আচ্ছা বাবা বল বলছি একটু দরকারেই ফোন করেছি এই তো সামনে পুজো চলেই এলো তো তুমি কি আমাকে টাকা পাঠাবে না আমি জামাকাপড় তো কিনব এবার যেটা ভালো বোঝো তুমি দাও আমার তো মোটামুটি তিন চারটে জামা আমি কিনতে চাই না বাবা পাঁচশো টাকায় মোটেই কিছু হবে না না সবাই আমার বন্ধু বান্ধবীরা কত ভালো ভালো জামা কিনেছে আমিও ওদের মতো কিনতে চাই কিন্তু বাবা সবসময় তো তুমি বলো ভাইয়ের পিছনে খরচা হচ্ছে আমি তো সবসময় মানিয়ে নিই পুজোর সময়টা আমার শোনো আচ্ছা তুমি এই বছর কিনে নিও একটা কিন্তু আমাকে কিনে দাও কিন্তু বাবা সেটা তো হলো একটা আমি একটা শাড়িতে কত দিন চালাব পুজো তো চার দিন না বাবা আমি তুমি একটা শাড়ি কিনবে আমি আরও দুটো জামা কিনব এখান থেকে তুমি আমাকে টাকা পাঠিয়ে দিও না বাবা তিন হাজার টাকা পাঠাও ঠিক আছে তাহলে একটু বেশি পাঠাও অসুবিধা হবে না সবাই কত কিনছে বলো আমি তো তোমাকে একবারই বললাম আর তো আমি বলি না না সেটা না কিন্তু তাও তো হ্যাঁ বাবা বুঝছি ঠিক আছে তাহলে তুমি যেটা ভালো বোঝো কিন্তু একটা টাকা পাঠাও যেটায় মোটামুটি আমি জামা কিনতে পারি আমার নীল রঙের পছন্দ ঠিক আছে বাবা আর তুমিও পুজোর জামা কিনে নিও একটা এ বছর আমারটা কম দিচ্ছ যখন তাহলে নিজের ওখান থেকে একটা কিনে নিও ভাইয়ের জন্য আমি না হয় কিনে নিয়ে যাব তুমি ওই টাকা পাঠিও ওখান থেকে আমি কিনে নেব ভাইয়ের জন্য ঠিক আছে বাবা তোমার যেটা ঠিক মনে হয় সেটাই কোরো আর যদি মনে হয় যে তুমি আর একটু বেশি পাঠাতে পারবে তাহলে একটু দেখো হ্যাঁ বাবা বুঝছি ঠিক আছে তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো হ্যাঁ গো রাখো ঠিক আছে